পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্যকে প্রযুক্তি নানাভাবেই প্রভাবিত করেছে ঐতিহ্যগত বিনোদনের জন্য প্রয়োজনীয় সংরক্ষণ হিসাবে ইউটিউবে নানা ভিডিও আপলোড করা হয় যারা পুরনো দিনের ঐতিহ্য লোকগীতি বাউল গান আঞ্চলিক নৃত্য ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে পড়ছে এতে খরচও তেমন হচ্ছে না এবং আমাদের পশ্চিমবঙ্গে পুরনো ঐতিহ্য বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম এখন অনেকেই আছে বাচ্চা থেকে বড় যারা অনলাইন অফলাইন গেম খেলতে পছন্দ করে তারা নিজেদের অবসর সময় গেম খেলে কাটাতে পছন্দ করে